হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আপনি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন না আমাকে সেরকম তো কিছু জানায়নি এখনও ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কোনো আপত্তি নেই এতে পিকনিকটা কোথায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

অভিভাবকদেরকে বলে আপনি ভালোই করেছেন আসলে একা তো ছাড়ি না কোথাও আর ও খুব দুষ্টু তো কীরকম কী চাঁদা পড়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো যাওয়ার জন্য কী ব্যবস্থা করেছেন যদি একটু বলেন খুব ভালো হয়

আচ্ছা তো আমরা সকালে কটার দিকে বেরোবো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা না ব্যাপারটা বেশ ভালোই ঠিক আছে আমার আপত্তি নেই আমি ঠিক আছে অসুবিধা নেই আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই না না গেলে দুজনেই যাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওটা তাহলে কালকে দিয়ে আসবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আপনার কাছেই জমা করতে হবে তো টাকাটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ হ্যাঁ ঠিক